আমি দুলমি নডিহা মিষ্টিমহল ঠিকানাতে সাগররাজ হোটেল থেকে দুই প্লেট ফিশ ফিঙ্গার দুই প্লেট মটন হান্ডি এবং চারটি তন্দুরি রুটি অর্ডার করতে চাই